বলছি দাদা আমি আপনার দোকান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসে ব্যবসা করতে চাই কী রকম কী পড়বে সেটা একটু বলবেন হুম আচ্ছা দাঁড়া

নতুন গঞ্জ ফিডার রোডে আমি ব্যবসা করতে চাই ওই ওখানেতে রোডেতে কী রকম ব্যবসা করলে কী রকম কী হবে একটু বলবেন আপনি এই সবই তো জানবেন

হ্যাঁ সে তো বুঝলাম

হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি আপনার আপনার দোকানে কালকে আসবো তাহলে কিছু জিনিসপত্র নিয়ে যাবো কিছু কাপড় চোপড় কি জামাকাপড় নিয়ে যাবো কালকে আসবো ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে রাখছি হ্যাঁ